বর্ধমান গাংপুর শক্তিগড় শিমলা শিমলাগড় খন্ন্যান নিমো দেবীপুর পান্ডুয়া মগরা আদিসপ্তগ্রাম হুগলি চুঁচুড়া ব্যান্ডেল মানকুণ্ডু চন্দননগর ভদ্রেশ্বর বৈদ্যবাটি শ্যাওরাফুলি শ্রীরামপুর কোন্নগর রিষড়া হিন্দমোটর বালি বেলুড় উত্তরপাড়া লিলুয়া হাওড়া রামপুরহাট গলসি দুর্গাপুর পাঁসকুড়া উলুবেরিয়া মেদিনীপুর মালদা বাঁকুড়া বীরভূম দীঘা তমলুক কলকাতা বজবজ ব্যান্ডেল চার্চ হুগলী মহসিন কলেজ বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির ত্রিবেণী গাজী দরগা ত্রিবেণী বালিঘাট হুগলি ইমামবারা ত্রিবেণী ঘাট ভদ্রেশ্বর নাথ মন্দির ভদ্রেশ্বর তেঁতুলতলা চন্দননগর স্ট্যান্ড চুঁচুড়া কোর্ট চুঁচুড়া থানা চন্দননগর চার্চ চুঁচুড়া কে পি এস মল চুঁচুড়া ঘড়ির মোড় চুঁচুড়া হাসপাতাল হাওড়া ব্রিজ ডায়মন্ড হারবার বাঁশবেড়িয়া জলেশ্বরী ঘাট